তারা এবং মহাবিশ্ব অধ্যায়ন থেকে আমরা যে বিষয়গুলি শিখতে পারি সেগুলি হলো মহাকাশ সম্বন্ধে আমরা জানতে পারি মহাকাশে কতোগুলি গ্রহ উপগ্রহ নক্ষত্র তারা এগুলি আছে সেগুলি বিষয়ে জানতে পারি বা কোনটি কতো আলোকবর্ষ দূরে অবস্থান করছে এবং তাদের বৈশিষ্ট্য তারা কোন জায়গা থেকে কোন জায়গায় বিচরণ করছে সেগুলো আমরা জানতে পারি এছাড়াও মঙ্গল গ্রহ সম্বন্ধে জানতে পারি এবং আরও উপগ্রহ অজানা ধুমকেতু বা উল্কাপাত এই সব সম্বন্ধে জানতে পারি এবং মহাবিশ্বের কী ঘটছে বা আগামীতে কী ঘটতে চলেছে বা কী ঘটবে বা পৃথিবীর আয়ু বা অন্য গ্রহে কোনো মানুষের অবস্থান আছে কিনা বা জলের অবস্থান আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা জানতে পারি এবং শিখতে পারি এগুলো আমাদের পড়াশুনোর ক্ষেত্রেও খুব কাজে লাগে এবং রিসার্চের ক্ষেত্রেও খুব কাজে লাগে বর্তমানে স্কুল সিলেবাসে এই তারা এবং মহাবিশ্ব অধ্যায়নের জন্য বিভিন্ন রকমের সিলেবাস বিভিন্ন রকমের ইনস্টিটিউট তৈরি হয়েছে এই সিলেবাসের মধ্যেও ছোটোদের সিলেবাসেও এইগুলো অধ্যায়নের পড়ার বিষয় হিসেবে পাঠ্যপুস্তক আকারে এগুলো পড়ে থাকে স্টুডেন্টরা ছাত্র ছাত্রীরা এইভাবে আমরা মহাবিশ্ব সম্বন্ধে জানতে পারি